আমার বিশেষ গুন হলো রান্না করা আঁকা নাচ গান আরও বিভিন্ন ধরণের কাজ আমি করে থাকি এবং আঁকায় আমি খুব ভালো ছোটোবেলায় আমি আগে আঁকা শিখতাম এবং খুব ভালো আঁকাও করতাম বাড়ির সবাই এবং বন্ধুবান্ধবরা বলতো তোর আঁকা খুবই ভালো লাগে এবং আঁকতেও খুব ভালোবাসতাম কিন্তু কোনো কারণ বসত হয়তো সেই চিত্র বা আঁকাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারিনি তাহলেও বাড়ির বিভিন্ন কাজে আমি খুবই নিপুণ যেমন ঘরদোর গোছানো এবং রান্না করতেও ভালোবাসি রান্নাও আমার খুব পছন্দের এবং বিভিন্ন ধরণের হাতের কাজ যেমন সেলাই করা এবং আসন করা এবং বিভিন্ন ধরণের কাঁথা সেলাই এবং বিভিন্ন আরও অন্যান্য ধরণের কাজও করে থাকি বাড়ির মেয়ে হয়ে যে যে কাজের দরকার এবং যে যে কাজ করা দরকার সে সবদিক থেকেই আমি খুব নিপুণ এবং এসব কাজ করতেও আমার খুব ভালো লাগে এবং কাজ করার পাশাপাশি আরও বিভিন্ন ধরণের যে কাজ হয় সে কাজও আমি করে থাকি যেমন বিভিন্ন ধরণের ধরুন চুল বাঁধা আরও বিভিন্ন ধরণের যে হাতের কাজ এই মেহেন্দি পরা আরও যে যে কাজ হয়ে থাকে সেসব কাজও আমি করতে খুব ভালোবাসি এবং বিউটি পার্লারেরও কাজ যেমন যেমন চুল কনে সাজানো এবং আরও যে কাজ হয়ে থাকে সেসব কাজও আমি করে থাকি এবং এসব কাজও করতে আমার খুব ভালো লাগে বিভিন্ন ধরণের আরও যে হাতের কাজ হয়ে থাকে সে হাতের কাজও আমি নিপুন এবং রান্না করা বিভিন্ন ধরণের আরও যে বিভিন্ন কাজ করা বানানো ঝোলানো এবং আরও সেসব কাজে আমি খুব নিপুণ এবং এসব কাজ করতে খুব ভালো লাগে এবং ঘরের যেসব কাজকর্ম হয় সেসব কাজেও আমি খুব নিপুণ